হ্যাঁ আপনি আপনি বাস চালাতে জানেন তো নাকি বাস চালাতে জানেন না কী ধরনের কী কী ধরনের গাড়ি চালাচ্ছেন আপনি কী ধরনের গাড়ি চালাচ্ছেন একটা বাসে না সিট পাওয়ার জায়গা আছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে তার উপরে আপনি এমন রাফ গাড়ি চালাচ্ছেন রাস্তাটা দেখেছেন রাস্তাটা কেমন যে সামনের রাস্তাটায় আপনি গাড়ি চালাচ্ছেন আপনাকে তো দেখে চালাতে হবে না টাইম টাইমের কথা তো আমি শুনবো না না আমি আপনি তো ভাড়া নিচ্ছেন আমার কাছ থেকে ভাড়া নিচ্ছেন না আমি সিট পাচ্ছি না কিছু আমাকে প্রথমত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে তার উপরে আপনি যা রাফ চালাচ্ছেন আমি পড়ে যাচ্ছি আশেপাশে আশেপাশে আচ্ছা এবার এবার আশেপাশে মহিলা প্যাসেঞ্জারও আছে এবার আমি যদি তাদের গায়ের উপরে যদি লাফিয়ে পড়ি তাহলে তো আমি সেখানে মার খেয়ে যাবো তার দায়িত্ব তো আপনি নেবেন না নিতে হবে আমাকে আপনি কেমন গাড়ি চালাচ্ছেন আমাকে বলুন আমি তো তাদেরকে কিছু বলতে পারবো না তারা যদি উলটে আমাকে থাপ্পড় মেরে দেয় তাহলে আমি কী করবো রাস্তা বা ওরকম বললে না ও ও তো রাস্তা না ওরকম কথা বললে তো হবে না হ্যাঁ না ওরকম কথা বললে হবে না রাস্তা যেহেতু খারাপ আপনাকে তো একটু দেখে আস্তে গাড়ি চালালে তবে তো হবে এবার আপনি যদি গাড়ি যদি ফারাক্কা যদি গাড়ি দুম দাম চালিয়ে দেন তাহলে কী করে হবে আপনি ফাটকা যদি ওরকম গাড়ি চালান তাহলে কি হয় আপনি ব্রেক ব্রেক অন্তত আস্তে মারুন আপনি দুম দাম ব্রেক মেরে দিচ্ছেন বাসের মধ্যে যারা লোকজন আছে তাদের দিকেও তো দেখতে হবে তারা যদি পড়ে যায় পড়ে গিয়ে যদি মুখ ফুখ থুবড়ে পড়ে তালে কী হবে এবার সেটা সেটা তো সেটা তো সেটা তো আমার সমস্যা নয় আমার সমস্যা আমি যেটা বলছি সেটা আমার সমস্যা আপনার সমস্যা সেটা আপনাকে বুঝতে হবে আপনার টাইম কম আপনি প্রথমেই গেঁজিয়ে দিয়েছেন এবার জোরে গেলে আমার কিছু করার আছে